ভারতের খাবার খুব ভালো ভারতে সব ধরনের খাবার পাওয়া যায় নিরামিষ আমিষ সব খাবারই পাওয়া যায় আমি দৈনন্দিন জীবনে অনেক খাবারই রান্না করে থাকি যেমন ভাত ডাল তরকারি নানা শাক ভাজা মাছ মাংস ডিম পনির এছাড়াও লুচি আলুর দম ছোলার ডাল চানা মশলা রাজমার তরকারি রুটি পরোটা ইত্যাদি আর মশলা হিসেবে আমি ব্যবহার করি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো পোস্ত সরষে হলুদ গুঁড়ো গরম মশলা কসুরি মেথি গোলমরিচ গুঁড়ো চাট মশলা ইত্যাদি